হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ কি করছি এখনও তো কিছু সেরকম ঠিক করিনি গো কি করব ওটাই তো ভাবছি বাচ্চারাও ঘরে আছে হ্যাঁ ওখানে কিন্তু অনেক কিছু আছে বাচ্চারাও কিছু সেরকম শিখতে পারবে আর কি গেলে তো ভালোই হয়

হ্যাঁ তাহলে সবাই মিলে একসাথে আর কি যাওয়া হবে না কি হ্যাঁ সেদিন তো আচ্ছা হ্যাঁ দেখি তো আমরা টিভিতে সেই দেখা হয় কোনোদিন সামনে গিয়ে তো আর সেভাবে দেখা হয় না তাহলে এই সুযোগে তাহলে আমাদেরও দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই তো শিখছে মানে সেই তো ওই যা টিভিতে দেখছে ওটাই শিখছে সামনে থেকে নিজের চোখে কিছুই তারা দেখেনি হ্যাঁ আর ওদের মানে এরিয়াটাও খুব বড়ো তো ঘুরেও অনেক কিছু মানে দেখতে পারব দেখাবও বাচ্চাদেরকে তাদেরকে বলতেও পারব তারা শিখতেও পারবে কিছু নতুন জিনিস শিখবে আর কি হ্যাঁ সেই তো ঠিকই এখন থেকে ওদেরকে না দেখলে তবে তো ইচ্ছেটা জাগবে যে এখানে আসব পড়ব ঠিকই

আচ্ছা হ্যাঁ হ্যাঁ পড়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে ঝুনুদিকে আর কি বলি আমি যে চলো তাহলে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে তাহলে ঘুরে আসি ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওদের এরিয়াটাও খুব বড়ো অনেককিছু শেখার ওখানে জায়গাও আছে কিন্তু সিধু কানুতে শুনেছি যাওয়া তো আমারও কোনোদিন আর কি হয়নি হ্যাঁ ওইটাই মুখে শোনা নাহলে সে টিভিতে দেখা না না না না না অনেক সুবিধা অনেকই সুবিধা হয়েছে নাহলে সেই আগে আগে কি হত সেই বাইরে যেতে হত ছেলেমেয়েদের পড়তে হ্যাঁ সেটা তো এখন আর হচ্ছে না না না না আর এটা নিজের জায়গার মধ্যে ঘরে থেকে এই সুযোগে ওদেরকেও দেখানো আর কি হয়ে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ দেখে নেব ঠিকই তো আর ভালোই রবিবার আমার কোনোদিন যাওয়া হয়নি যাব যাব করে যাওয়াই হয়নি আর এই করোনাতে দুবছর যে করোনা গেল তারপর তো আর বেরোনোও হয়নি আর সেভাবে তো কিছু যে ওখানে যাব আর কি হ্যাঁ কিছু তো সেরকম একটা হতে হত তাহলে কি আর যাওয়া হত আর ঠিকই একটা বললে যাবে না কেন বলে দেখব আর কি আছেই হ্যাঁ হ্যাঁ আর কেউ আর না করবে না সেদিন এমনিতেও রবিবার পড়ছে ছুটির দিন হ্যাঁ সবাই বলবে যে আর কি যাব না আমি আমার পেছনের ওদের যাদের আছে হ্যাঁ তাদেরকেও বলব আর কি সবাই মিলে তাহলে চলো তবে ঠিক আছে তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বলে রাখব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখো